হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন কবে থেকে হচ্ছে মানে কতদিন ধরে হচ্ছে আপনার এরকম আর তলপেটে ব্যথা ট্যথা আছে না কি আপনার কি এখনও সেরকমই পরিস্থিতি মানে এখনও ধরুন আপনি আজকে কতবার গেছিলেন পায়খানাতে আটবার আপনি কোনো মেডিসিন নিয়েছেন দেখুন আপনার যখন এতদিন হচ্ছে তো আমি বলবো আপনি হসপিটালে যান আমাদের ঝাড়গ্রাম হসপিটালে যান গিয়ে দেখুন ওখানে গিয়ে একটু ডাক্তারটা দেখান কারণ আমার তো ব্যাপারটা বেশ সিরিয়াসই মনে হচ্ছে আমার তো মনে আমার তো আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই ডায়েরিয়া ওরকম একটা কিছু রোগ হয়েছে কারণ আপনার কথা শুনে তো আমার সেটাই মনে হচ্ছে শুনুন আমি বলছি ঝাড়গ্রাম আমাদের ঝাড়গ্রামে যে হসপিটালটা আছে ওখানে বিনামূল্যে একদম চিকিৎসা করিয়ে দেবে আর আপনার যদি সেরকম বাড়াবাড়িও হয় তো ওখানে কিন্তু স্যালাইন ট্যালাইন দিয়ে আপনার রোগটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবে তা আপনি যত শিগগিরি পারবেন বাড়ির কাউকে বলে হসপিটালে যান তাহলে ওটাই করুন দেখো তুমি ওআরএস খাচ্ছো যেটা সেটা ওআরএস তুমি খাও ওআরএস খেতে আমি বারণ করবো না কিন্তু অ্যাকচুয়ালি কি বলো তো তোমার যেরকম বলছো আটবার দশবার যেতে হচ্ছে তো ওটাতে তো আমি বলবো একটু ডাক্তারের পরামর্শ মানে হসপিটালে গিয়ে যেটা তুমি বিনে পয়সায় পেয়ে যাবে সেখানে তোমাকে টাকা খরচা করতে হবে না তুমি একটু গিয়ে দেখতে পারতে হ্যাঁ এবার সামনেই তো প্রতিদিনই তো খোলা থাকে একবারটি গিয়ে দেখিয়ে নেবেন না বুঝলেন আচ্ছা ঠিক আছে তাহলে